বাগানে জন্মানো ফুল হ্যাঁ ফুল গাছ আমি অনেকই লাগিয়েছি অনেক রকমের ফুল গাছ লাগিয়েছি ফুল ফোটেও ফুল ফুটিয়ে ফুল পুজো করি ফুল পুজো করেও যদি বেশি বাসা হয় আমি সেটা বাজারে দিয়ে আসি আমার কিছু পয়সা হয় আমি বিক্রি করে দিয়ে আসি দিয়ে এসে আমি তারপর তারপরে গিয়ে পয়সা নিয়ে চলে আসি অনেক রকমের ফুল আছে সবদিন ফুল ফোটে কিছু ফুলে পুজো করি কোনও দিন কোনও দিনও ফুল বেশি হলে দোকানে গিয়ে আমি দিয়েও আসি আর ফল ফল গাছ ফল কিছু ফল গাছও লাগিয়েছি ফল এখন হয় ফল কিছু বাড়িতে সবাই খায়ও আর খাওয়াদাওয়াও হয় আবার হয়তো কিছু কিছু বেশি হয়েছে সেগুলো বাজারে দিয়ে আসি আমার একটা ব্যবসার দিক হয়েছে না নিয়ে সেগুলো বাজার থেকে বাজারে দিয়ে এসে আমার কিছু পয়সা হয় আমি গিয়ে পয়সা আনি ফুল ফল গাছ লাগিয়েছি হয় এবং বাড়িতেও হয় এবং বাজারেও দিয়ে আসি ওগুলো থেকে আমার কিছু পয়সা হয়